আমি আমার সংস্কৃতির বাইরে বাইরের অনেক লোকের সাথেই যোগাযোগ করি যেমন দক্ষিণ ভারতের সংস্কৃতির মানুষ মানুষজন যারা তামিল ভাষায় কথা বলে তা তাদের ভাষা আলাদা তাদের খাওয়া আলাদা তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে এবং আমি যেই নির্দিষ্ট এলাকায় বসবাস করি সেখানেও অনেক সংস্কৃতি আছে যেমন সাঁওতাল সেখানে আলাদা সংস্কৃতি এবং তাদের খুব ভালো তারা নাচতে পারে এবং তাদের নৃত্য প্রদর্শনী খুব বড়ো সংস্কৃতি এখানকার